আমি আমার সন্তানদের ব্যাংকিং সেক্টারে ক্যারিয়ার পছন্দ করি কারণ ব্যাংকে কাজ করাটা আমার খুব ভালো লাগে কারণ ব্যাংকের সব মানুষকেই লেনদেন করতে হয় ওখানে যদি আমার সন্তান পায় সেটা আমার খুব ভালো লাগবে আমার ভূমিকা ওখানে থাকবে আমার ছেলে যাতে দেখবো যাতে ভালোভাবে কাজ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় যারা হয়তো লেখাপড়া জানেনা বলে এটা আমার ফর্মটা পূরণ করে দিন তাদেরকে যেন আমার ছেলে সাহায্য করে এটা আমি প্রথম শেখাবো আমার ছেলেকে যেসব মানুষ বিভিন্ন স্কিমের কথাও জানে না ব্যাংকে সেসব মানুষ যদি জিজ্ঞাসা করে সেই মানুষকে যেমন আগ্রহ সহকারে বোঝায় এবং প্রতিটি মানুষ যাতে বুঝতে পারে আমার ছেলে মেয়ের কথা সেটা আমি তাদেরকে খুব ভালোভাবে শেখাবো কখনো কাউকে রাগান্বিতভাবে ব্যাংকে কথা বলবে না এটা আমি শেখাবো এখন আজকাল মানুষ জিজ্ঞাসা করতে গেলেই দেখি ব্যাংকে অনেক রকম অনেক মানুষ ঝাঁজ দেখায় ওটা দেখানো চলবে না আমি আমার ছেলে মেয়েকে শেখাবো এটাই তো আমি আমার আদর্শ দিয়ে মানুষ করবো